আমি একটা নেকলেস কিনেছি তা নেকলেসটা মানে ছ মাসের গ্যারান্টি তা সেই নেকলেসটা পরছি বহুত দিন পরছি ছ মাসেরও বেশি হয়ে গেছে তাও পরছি জল লাগাচ্ছি এমনি রোদ্রে যাচ্ছি সব কিচু হচ্ছে ওর উপর দিয়ে কিন্তু নেকলেসটা এখনও রঙটাই ভালো রয়েছে কিচুই হয়নি পুরো নতুনই নতুন রয়েছে নেকলেসটা নেকলেসটা খুবই সুন্দর আছে রঙ টঙ কিচুই যায় নি খুবই সুন্দর আছে